হ্যালো কেপিসি থেকে বলছে হ্যালো কেপিসি বলছেন আচ্ছা আচ্ছা বলছি মেল ওয়ার্ডে সাগর সেন নামে একজন ভর্তি আছে বেড নাম্বার ত্রিশ তো ওনাকে দেখে এলাম উনি এখন সুস্থই আছেন তা ওনার কী কবে ছুটি আপনি কি একটু বলতে পারবেন আজকে আমি গিয়েছিলাম তো ডক্টর আজকে আসেননি যার জন্য আমার ডক্টরের সঙ্গে কোনো কথা হয়নি কিন্তু ওনাকে তো সুস্থই দেখলাম উনি তো আগের থেকে অনেক সুস্থই আছেন তো আচ্ছা আচ্ছা আর ওনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ওনার কী ওষুধপত্র লাগে না লাগে বা কী বিল হয়েছে কী চার্জ ফার্জ আপনি যদি একটুখানি দয়া করে কাইন্ডলি জানিয়ে দেন তো খুব ভালো হয় আমাদের

হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয় তাহলে খুব ভালো হয় ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ